হ্যাঁ বলুন হ্যাঁ আমাদের দোকানে প্রত্যেকটা চালই ভালো ম্যাম আচ্ছা আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই ম্যাম আমরা চাল একেবারে বাড়িতে পৌঁছে দিয়ে আসি আপনি শুধু আসবেন আপনার এই চালটা পছন্দ সেটা এক কেজি নিয়ে যাবেন বাড়িতে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আপনি আমাকে ফোন করে জানাবেন আপনার পুরো ঠিকানায় আমরা পৌঁছে দিয়ে আসবো ওই সেম চাল আপনার কী আমাদের তো বিভিন্ন চালের দাম ভালো এর মধ্যে কালুনিয়া আর বাদশাভোগ চালটা খুব ভালো মার্কেটে খুব চলছে ম্যাম দাম প্রচুর কী হবে কিন্তু বাদশাভোগ একদম এক নম্বর আছে আপনার চাল তো বিভিন্ন ধরনের পাওয়া যায় কিন্তু এক নম্বর চাল যদি আপনি নিতে চান বাদশাভোগ চালটা খুব ভালো এছাড়াও মিনিকেট আছে এছাড়াও আপনি জিরাকাঠি পাবেন জিরাকাঠি রাইসটাও খুব ভালো আর এবার যদি প্যাকেট চাল নিতে চাল তাহলে কোহিনুর ইন্ডিয়া গেট ওই চালগুলোও খুব ভালো আছে আপনি এবার কী নিতে চান কিরকম আপনার বাজেট সেটা যদি বলেন তাহলে সেই বাজেট অনুযায়ী আমি একটা চাল আপনাকে সাজেস্ট করতে পারি বুঝেছেন আও আপনি চিন্তা করবেন না আমি পার মানে কে মানে প্যাকেটে যে পঁচিশ কেজির বস্তা না ওই বস্তাতে একটু কিছু করে কমিয়ে দেবো বুঝেছেন ও চিন্তা করার দরকার নেই আপনি চলে আসুন আপনি একবার চালটা নিয়ে যান বুঝেছেন ম্যাম ওরমভাবে দাম বললেই তো আপনি পোথমেই না করে ফেলবেন আগে নিন এক কেজি মতোন নিয়ে এক দিন বাড়িতে রান্না করে খান তারপরে আপনার পছন্দ হলে পুরো আপনার বাজেট মতোন করে আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো বুঝেছেন বাদশাভোগ চাল বাদশা আচ্ছা আচ্ছা না শুনুন তাহলে বাদশাভোগ চাল আপনার কেজিতে ওরম ওই ধরুন ষাট পঁয়ষট্টি টাকা আসবে ঠিক আছে ম্যাম চালটা ভালো তো তাই জন্য চালটা খুব ভালো এক নম্বর মানে মানে ভাতে বাড়ে বুঝেছেন ভাতে বাড়ে তো এক কেজি চালে আপনার সব চালেরই দাম বেড়েছে ম্যাম শুধু ওই চাল না আপনি এখন কোহিনুর কিনতে যান একশো টাকা কেজি বা মিনিকেট কিনতে গেলেও একশো টাকা কেজি বুঝেছেন তা আপনি মানে যেটা ভালো হবে সেটাই আপনাকে দোবো আপনি আসুন আমার দোকানে এসে এসে কথা বলতে পারেন চালটা দেখুন আগে ঠিক আছে ম্যাম হুম হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ রাখুন